ভারতের লোকেরা যে প্রধান ধর্মীয় স্থানগুলি দেখতে পায় সেগুলি হলো ভারতে অনেকটাই হিন্দু ধর্ম থাকার কারণে হিন্দুর যে দেব দেবী হয় তাদের অনেক মন্দির এখানে রয়েছে তাদের মন্দিরের সাথে সাথে এখানে আরও নানা ধরনের ধর্ম থাকে যেমন মুসলিম খ্রিস্টান শিখ এই ধরনের যে মানুষরা থাকে সেই ধর্মেরও দেবতাদের জন্য এক একটি মন্দির তাকে তবে আমাদের হিন্দুদের যে ধর্ম বা যেই দেব দেবীর মন্দির থাকে আমাদের হিন্দুদের দেব দেবী যেহেতু অনেক বেশি অনেক ধরনের হয় তো সেই জন্য অনেক রকমের মন্দির আমরা ভারতের চার দিকে দেখতে পাই কিন্তু যেহেতু মুসলিম খ্রিস্টান শিখ এদের যেহেতু একটিই দেবতা হয় সেহেতু এদের একটি করেই মন্দির থাকে যেমন ধরুন আমাদের আমি যেহেতু হিন্দু হিন্দু ধর্মের যেই রকম আগে হয় যে কোথাও শিব মন্দির কোথাও নারায়ণ মন্দির কোথাও লক্ষ্মী মন্দির কোথাও কালী মন্দির এই রকম যেমন থাকে তেমন মুসলিমদের একটিই থাকে সেটি হচ্ছে মসজিদ খ্রিস্টানদের একটিই থাকে সেটি হচ্ছে চার্চ এবং শিখদের একটিই থাকে সেটি হলো নানক আশ্রম বা নানকের যে কোনো একটি তো সেই রকমই একটা জিনিস যে ধর্মীয় দিক থেকে দেখতে গেলেও হিন্দুদের ধর্ম মানে দেবতাদের তুলনায় মানে মানুষ নিজেকে অনেকটা এগিয়ে দিয়েছে মানে আমাদের হিন্দু ধর্মের অনেক ধরনের মানে মন্দিরে অনেক ধরনের নিয়ম হয় নিয়ম রীতি রীতি এরকম অনেক কিছু হয় মানে ধরুন সারা দিনটাই লেগে যাবে রীতি নীতি করতে কিন্তু অন্যান্য যে ধর্মগুলি আছে সেগুলির ক্ষেত্রে কিন্তু এ রকম হয় না তারা যে কোনো একটা সময়ে বা ওন মানে দিনের একটা সময় বা সপ্তাহের একটা দিন বা প্রতিদিনই একটা সময় করে তারা সেগুলো নিয়ম নীতি পালন করে আমাদের হিন্দুদের তো ছাড়ুন অনেক দেব দেবী থাকলেও আমাদের বাঙালিদের আবার বারো মাসে তেরো পার্বণ মানে তাদের প্রতি মাসেই একটা করে অনুষ্ঠান লেগেই থাকে